দাদা আজ বিকেলে আমি আপনার অ্যাপের মাধ্যমে একটি ক্যাব বুক করেছি ক্যাবটি কাল পাঁচটার সময় আমার অ্যাড্রেসে যেন চলে আসে সেই ব্যাপারে আপনি একটু দেখবেন দাদা বিকেল পাঁচটার মধ্যে কিন্তু আমার ক্যাবটি খুব দরকার কারণ সন্ধ্যা সাতটায় আমার সাঁতরাগাছি স্টেশন থেকে নর্থ বেঙ্গল যাওয়ার জন্য ট্রেন রয়েছে এবং ট্রেনটি একদম সঠিক সময়ে সাঁতরাগাছি থেকে ছাড়ে তাই টাইমের ব্যাপারে আপনাকে একটু সচেতন হতেই হবে কারণ ট্রেনটি মিস করা আমার পক্ষে একদমই অসম্ভব এছাড়া আমার বাড়ি থেকে স্টেশনের দূরত্ব অনুযায়ী যা সময় লাগে সেটা এক ঘন্টা তিরিশ মিনিটেরই মতো প্রায় সুতরাং আমাকে বিকেল পাঁচটার সময়ে গাড়িটি অবশ্যই পাঠাবেন নাহলে আমার পক্ষে ট্রেন ধরাটা খুব মুশকিল আর মাঝে যদি কোথাও জ্যাম বা কোথাও সমস্যা হয় সেক্ষেত্রে তিরিশ মিনিট আমার হাতে তো অবশ্যই রাখতে হবে সুতরাং চেষ্টা করবেন পাঁচটা বা তার একটু আগেও যদি ক্যাবটি আমার বাড়ির ঠিকানায় পৌঁছে দেন তাহলে খুব সুবিধা হয় তাই সময়ের ব্যাপারে আপনাকে একটাই কথা বলতে চাই আপনি যেন একটু সচেতন হবেন এবং ট্রেনটি যাতে আমি ঠিকঠাক সময়ে ধরতে পারি সেইটা একটা ব্যবস্থা করবেন মনে করুন ট্রেনটা ধরিয়ে দেওয়ার দায়িত্ব আপনার তাই সেই সময় অনুযায়ী আপনি গাড়িটি সঠিক সময়ে পাঠাবেন এই ব্যাপারে আপনাকে জাস্ট একটু মনে করিয়ে দিলাম ঠিক আছে ওকে থ্যাঙ্ক ইউ